বাড়িতে থাকি তাই কৃষকরা কীভাবে পশুপালন করে বা পশুতেই সুস্থ করে সেগুলো আমি জানি না কিন্তু যখন গ্রামের বাড়িতে যাই তখন আমি সেখানে কৃষকদের পশুদের দেখেছি তাই আমার মনে হয় যেভাবেই কৃষকরা নিশ্চিত করতে পারে যে তাদের পশুরা সুস্থ এবং মানুষকে প্রভাবিত করতে পারে এমন রোগ থেকে মুক্ত কারণ যদি কৃষকদের গরু জমিতে নাঙল দেয় নাঙল দেয় তখন তারা যদি ঠিকঠাক মতো না লাঙল না দিতে পারে না পারে

তাই আমার মনে হয় যে সেই মুহূর্তে তাদের বাড়ি আনা উচিত এবং বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত পরীক্ষা করা উচিত নিয়মিত বা টিকা দেওয়া উচিত যাতে তারা সেই রোগ থেকে প্রবাহিত করতে পারে তাই তারা যে রোগে আক্রান্ত সেই রোগে বেশি দিন তাদের মধ্যে থাকে তাই মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে আমার মনে হয় এমন কিছু রোগ আছে যে পশুদের কারণে খারাপভাবে প্রভাবিত করতে পারে কিন্তু সেই রোগগুলো আমার তেমন জানা নেই কিন্তু আমার মনে হয় এই কথাগুলো